হ্যালো দীপা দেখ না একটা সমস্যায় পড়ে তোকে ফোন করছি আমি একটা বৃত্তির জন্য আবেদন করছি কিন্তু ওখানে সমস্ত একাডেমির শংসাপত্র জমা দিতে হবে কিন্তু আমি যেহতু শহরের বাইরে থাকি প্রকৃত নথিগুলি হাতে পাচ্ছি না তুই আমাকে একটু সাহায্য করতে পারিস এই ব্যাপারে হ্যাঁ কি বলছিস পাসওয়ার্ড লাগবে ঠিক আছে তোকে আমি এস এম এস করে দিচ্ছি পাসওয়ার্ড মোটামোটি কতদিন লাগতে পারে বলতো ও আচ্ছা দু তিন দিন লাগবে ঠিক আছে একটু দেখ যত তাড়াতাড়ি সম্ভব আমার একাডেমির শংসাপত্রগুলো পুনরুদ্ধার করা যায়